হ্যাঁ জেলেদের তো বিভিন্ন জাতিগোষ্ঠী আছে যারা মাছ ধরে তাদের তো বিভিন্ন রকমের বিভিন্ন রকম জাতির উপরে তারা গোষ্ঠীতে বসবাস করে এবং এক একসঙ্গে ওদের জেলারও বলা হয় এবং তারা একসাথে বসবাস করে এবং মাদ্রাসা সম্প্রদায়ের উৎসব বিভিন্ন উৎসব হয়ে থাকে সেগুলোকে আমার এতটা নলেজ নেই